কৃষকরা সাধারণত যে চ্যালেঞ্জের সম্মুখীন হয় সেগুলো হলো অর্থ প্রশিক্ষণ আমি মনে করি একটা কৃষকের যদি ঠিকঠাক অর্থ থাকে এবং সরকার থেকে এবং ঠিকঠাক একটু অর্থ ব্যবস্থা করে দেন আর একটা যদি প্রশিক্ষণের ব্যবস্থা করে দেন তাহলে কৃষকরা অনেকটা উন্নতির উন্নতি হয় তাহলে পশুপালনটা খুব ভালোভাবে হয় আমি অর্থদের কথা বলতে বোঝাচ্ছি সরকারের টাকা বা পশু মানে পশুপালনের কৃষকরা আছেন তাদেরকে দিয়ে দিতে বলছি না তাদেরকে বলছি একটা লোন হিসাবে ধার দিতে যাতে কৃষকরা পশু চাষ করে সেগুলো বিক্রি করে সেই লোনটা যেন শোধ করতে পারে এবং প্রশিক্ষণগুলো এমন এমন জায়গায় রাখে যেখানে কৃষকরা পৌঁছাতে পারে না কৃষকরা যেখানে পশুপালন করে সেই এলাকায় সেই এলাকায় একটা প্রশিক্ষণের ব্যবস্থা প্রধান আজ দিন দিন প্রসেসড খাদ্য যেভাবে হার বাড়ছে দাম বেড়ে যাচ্ছে আমি বলবো সরকারের কাছে একটু যাতে খেয়াল রাখা যে পশুর খাদ্য একটু দাম কমাতে পারে আর আমার পশুপালনের জন্য লোক থাকে যখন আমি যখন আমি বাড়িতে থাকি না তখন আমার দেখাশোনো লোক থাকে আর আবার একটা প্রচুর দুর্ঘটনাার কথা মনে পড়ে আমি একটা কুকুর পুষেছিলাম বুলডগ জাতীয় যার নাম রকি ছিলো সেই রকি আমার খুব প্রিয় ছিল এবং আমি যখনই বাড়ি থেকে বেরোতাম তাকে আদর না করে বেরোনো যেত না বেরোতেই দিত না আমি যখন কলেজ থেকে ফিরতাম বা কোথা থেকে ফিরতাম তখন তাকে আমি আদর না করে ঘরে ঢুকতে পারতাম না এতটাই প্রিয় ছিল আমার সেটা একদিন একদম একটা দুর্ঘটনার সম্মুখীন হয় আমাদের ঘরের মেন রোডটা কোনো কারণে খোলা ছিল রকি ছোটে রাস্তায় চলে গিয়েছিলো এবং একটা গাড়ির অ্যাক্সিডেন্টে মারা যায় সেই দুর্ঘটনা আজও আমি ভুলতে পারি না আজও রকিকে ভোলা সম্ভব নয় এটা আমার সারা জীবন মনে থাকবে এটা আমার মনে কটায় থেকে যাবে